না আমি কখনও স্কুল বা কলেজে আঁকা শিখিনি তবে অনেক ছোটবেলাতে আমি একবার কিছুদিনের জন্য একটা কোর্স করেছিলাম সেটা বেশিদিনের নয় কোর্সটা পুরোপুরি আমি শেষ করতে পারিনি তবে আঁকার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই তো সেটা নানান রকম পারিবারিক কারণের জন্য আমি করে উঠতে পারিনি তো সেই জন্য আঁকা শেখাটা হয়ে ওঠেনি তবে স্কুল কলেজের ক্ষেত্রেও আমার সেরকমভাবে আঁকাটা কোর্সের মধ্যে ছিল না বলে সেইভাবে প্র্যাকটিস করা হয়নি তবে আমি অবসর সময়ে আঁকতে বেশি ভালোবাসি তো সেই জন্য নিজের মতো করে ইউটিউব দেখে বা পছন্দ মতো কোনো ছবি পেলে সেটাকে দেখে আঁকার চেষ্টা করি তবে কলেজ কোর্স সম্পর্কে যদি শিল্পীদের যা যদি সাহায্য করতে চাই তাহলে সেটা বলব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নানান রকম ফাইন আর্টসের কোর্স রয়েছে সেখানে কিন্তু অনায়াসে করা যেতে পারে তো আমার জানাশোনার মধ্যে এই একটা জায়গা রয়েছে যেটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আর আপনার শিল্প শিল্প কর্মজীবনের ক্ষেত্রে যদি বলি তাহলে আর্টিস্ট হিসেবে আর্টিস্ট হিসেবে যদি নিজেকে পরিচয় দেওয়া যায় সেটা তো সবথেকে আনন্দের কথা তবে হ্যাঁ আর্টিস্টের থেকেও আমি একজন নিজে শিক্ষিকা হিসেবে পরিচয় দিতে আমার বেশি মানে আনন্দিত বোধ করব আর কি আমি তো এছাড়াও আমার যদি কোনো লক্ষ্য যদি জানতে চাওয়া হয় তাহলে আমার লক্ষ্যের মধ্যে রয়েছে আমি একজন শিক্ষিকা হব আর আঁকতে আমি অবসর সময়ে ভালোবাসি তো সেটা পাশাপাশি চলতেই পারে সেটা কোনো অসুবিধার ব্যাপার নয় আর প্ল্যানিং বলতে আমি আবার করে নতুন করে আঁকা শেখার চেষ্টা করছি যদি সম্ভব হয় যদি সময় বার করতে পারি তাহলে অবশ্যই আমি আবার করে নতুনভাবে আঁকা শিখতে চেষ্টা করব আর মনের যে সমস্ত ইচ্ছেগুলো আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করব